হ্যাঁ আমার পাঁচটা তারিখ মনে আছে বলতে এগারোই জুলাই তার পরে হচ্ছে এগারোই মার্চ তার পরে আটই নভেম্বর তার পরে আপনার ছাব্বিশে জানুয়ারি এই সব বিভিন্ন দিন আমাদের সব মনে আছে কারণ এই দিনগুলো খুবই একটা মানে আমার জীবনে খুব একটা স্পেশাল দিন স্পেস ছাব্বিশে জানুয়ারি যেমন প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি যেমন প্রজাতন্ত্র দিবস এ দিনগুলো আমাদের খুবই একটা স্কুলের অনুষ্ঠান আরে সমস্ত কিছু হয় ঠিক আছে আর এই ডেটগুলো মানে পালন করি আর এই এগারোই জুলাই এই সব ডেটগুলোন আমার জীবনে একটা স্পেশাল দিন এই স্পেশাল জিনিসগুলোকে সত্যি মানে কখনও ভোলা যায় না এই তারিখগুলো এই দিনগুলো খুবই একটা মানে কী বলব আনন্দিত করে আমার জীবনে